হ্যাঁ আমি প্রতিযোগিতা বা প্রদর্শনীতে শিল্পকলা প্রদর্শন করেছিলাম সেই অভিজ্ঞতাটি আমার ভালোই ছিল প্রথম স্কুলে স্কুল প্রোগ্রাম করেছিলাম নাচ তখন সেই নাচ থেকে জানতে পারলাম যে নাচ কি ধরনের হয় অনেক অনেক লোকজন এসেছিল দূর দূরান্ত থেকে সবাই বিভিন্ন ধরনের নাচ করেছে আমার প্রথম তখন স্টেজ প্রোগ্রাম ছিল তাই সবাই নাচ দেখে খুবই ভালো লাগল তখন আমি জানতে পারলাম নাচের মধ্যে অনেক কিছু থাকে তাই আমার এই অভিজ্ঞতাটি খুবই ভালো লেগেছে